আমার সংস্কৃতিতে কোনো শিশু জন্ম নিলে তাকে নিয়ে বাড়ি ফিরে আসার পরে হ্যাঁ নিয়মকানুন তো মানাই হয় এই সময় তো অশৌচ বলে অশৌচ বলতে হচ্ছে আগের দিনের বড়রা বলত যে এই সময়ে এক ঘরেই থাকে মানে সে বাচ্চাদেরকে নিয়ে বার করতে নেই বাইরে কেউ আসলে হাত পা ধুয়ে আগুন সেঁকে হাত পায়ে তাদেরকে ঘরে ঢুকতে হয় এইটা এই ক্ষেত্রে তো আমার মনে হয় এইটা খুবই ভালো জিনিস কারণ সব সদ্যোজাত একটা শিশু সে জন্ম নিয়েছে তারপরে এই যে বাইরে থেকে এসে সব সময় তাকে ছোঁয়া ঘাটা বা ধরা এটা না করাই ভালো কারণ যে কোনো সময় তো তাদের একটা মানে তাদের অ্যাঁ ভাইরাস বা কিছু হতে পারে হ্যাঁ কোনো বাইরের জার্মস ফার্মসও তো তার গায়ে লেগে যেতে পারে সুতরাং এই সব সময় ওরকম বাইরে থেকে এসে শিশুদের না ধরাই ভালো নিয়মকানুন মানা উচিত এবং তারা এই ক দিন ঘরে থাকলে আমার মনে হয় সেটা ভালোই হয় সেটা কারণবশত এখন কেউ না মানলেও বিজ্ঞানসম্মতভাবে সেটা আমার মনে হয় ভালোই ধারণা এটা করা উচিত